আমি বাইকে করে পূর্ব মেদিনীপুরের দীঘা সমুদ্র সমুদ্র বীচ দেখেছি কারণ দীঘাতে দীঘায় সমুদ্র বীচে বাইক চালাতে আমার খুবই ভালো লাগে এবং এইখানে আমি বাইক চালিয়েছি এবং বাইক চালিয়ে আমার খুবই ভালো লেগেছিলো এবং আমি পুরী পুরী গিয়েছিলাম বাইকে করে পুরীর জগন্নাথ মন্দির সেইখানে পুরীতে জগন্নাথ মন্দির গিয়েছিলাম এবং আমি কাশীভু জম্মু আমি কাশ্মীর কাশ্মীর বাইকে করে আমি শীঘ্রই কাশ্মীর যেতে চাই কারণ কা ওর কারণ ওটা আমার স্বপ্ন কাশ্মীর এবং আমাই বাইকে করে লাদাখ যেতে চাই এবং আমি রেকমেন্ড করবো যদি কোনো ধার্মিক মানুষ বা কোনো যেতে চায় তাহলে পুরী বাইকে করে পুরী যেতে পারে শর্ট টাইমের মধ্যে কম খরচে অল্প তাড়াতাড়ি যাওয়া যাবে পুরী এবং দীঘা যদি কোনো কোনো ব্যাক্তি এট্টু সমুদ্রপ্রেমী হয় হয়ে থাকে তাহলে সে খুব অল্প সময়ে দীঘা যেতে পারে আধারন দীঘায় এই মনোরম পরিবেশে ভালো লাগবে দীঘায় সমুদ্র বিচে সময় কাটানো